ভারতবর্ষের মধ্যে যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা সাধারণত বাংলা ভাষায় কথা বলি তাই আমাদের বাঙালি বলা হয় আর এই বাঙালিদের সারা বছর উৎসবের শেষ নেই কথাতেই বলা হয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বারোটা মাসেই বাঙালিদের কোনো না কোনো উৎসব থাকে এমন কোনো মাস নেই যেই মাসে বাঙালির কোনো উৎসব নেই প্রত্যেকটা বাঙালি আমরা এই উৎসবগুলোর আনন্দে মেতে উঠি এবং সবাই মিলে এই উৎসবগুলো পালন করি আরও একটা সুবিধে আছে এই উৎসব স্কুল ছুটি পাওয়া যায় তাই ছোটো ছোটো ছেলে মেয়ে থেকে শুরু করে বড়োরা সকলেই এই উৎসবে আনন্দে মেতে উঠতে পারে বাঙালির সব চাইতে প্রিয় উৎসব হল দুর্গা পুজো এই দুর্গা পুজো অনেকদিন ধরে চলে ছয় থেকে সাতদিন ধরে এই দুর্গা পুজো চলার কারণে সবাই অনেকটা সময় ধরে আনন্দ করতে পারি এবং যারা কাজের সূত্রে অনেক দূরে দূরে থাকে তারাও দুর্গা পূজার সময় বাড়ি আসে তাই নিজের লোকদের সাথে একসাথে সময় কাটানো যায় আর নিজের লোকদের সাথে সময় কাটানোর আনন্দটাই আলাদা আর একমাত্র এই পুজোটাই আমাদের সবাইকে এক করে আনন্দ দিতে পারে দুর্গা পুজো চলে গেলে তারপরে আসে আমাদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতেও বাড়ির সকলে সবাই মিলে আনন্দে মেতে উঠি পুজোর কাজকর্ম করার পা পাশাপাশি সবাই একসাথে খুব মজা হাসিঠাট্টা হয়ে থাকে লক্ষ্মী পুজো যাওয়ার পর আসে দীপাবলি দীপাবলিতে প্রত্যেকটা বাড়ি আলোতে সেজে ওঠে প্রত্যেকজন নিজের বাড়িকে প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে ও বিভিন্ন ধরনের রঙিন আলো দিয়ে সাজায় দীপাবলির পরে আসে ভাইফোঁটা যেটা ভাইবোনদের একটি প্রধান উৎসব এই উৎসবটা ভাইবোনরা নিজেদের মান অভিমান দুঃখ সব কিছু ভুলে গিয়ে এক অন্যরকম আনন্দে মেতে ওঠে এই উৎসব কাটার ফলেও আমাদের অনেকের অনেক দুঃখ হয় সেইসব চলে যাওয়ার পরেও আমরা সকলে চেষ্টা করি নিজেকে আরও আনন্দে রাখার কারণ তারপরেই চলে আসে আমাদের সকলের প্রিয় উৎসব পৌষপার্বণ এই পৌষপার্বণে অনেকদিন ধরে বেশ আনন্দে করে পিঠে খাওয়া যায় কারণ পৌষপার্বণের মেন উৎবসই হল পিঠে তৈরি করা যেটা সারা বছর কিন্তু হয় না এই পৌষপার্বণের সময়ই পালন করা হয় এটা যাওয়ার পরে শুরু হয় বৈশাখী উৎসব বৈশাখ মাসে এছাড়াও হয় গাজন উৎসব যেটা তিন থেকে চারদিন ধরে চলে গাজন উৎসব যাওয়ার ফলে পর শুরু হয় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বছরের শুরুতে সবাই বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয় ও নানারকম নাচ গান আনন্দ অনুষ্ঠান করা হয় এগুলো কাটার পরে আমরা সবাই এক আনন্দে মেতে উঠি এগুলো যাওয়ার পরে আমাদের বিভিন্ন উৎসব থাকে এছাড়াও রয়েছে ভারতের অন্যান্য সম্প্রদায়ের জন্য ঈদ উৎসব এতেও সেই সব সম্প্রদায়ের মানুষজন আনন্দে মেতে ওঠে ও আমাদেরও কিছু সেই সম্প্রদায়ের বন্ধু বান্ধব থাকলে আমরা তাদের সাথে একসাথে আনন্দ করি তাদের সাথে সেই উৎসবের আনন্দে যোগ দিই এবং সেই উৎসব পালন করি এর ফলে আরও অন্যান্য গুড ফ্রাইডে এই দিনগুলোও পালন করি এছাড়াও সবথেকে মজার উৎসব আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে ক্রিসমাস ডে এই দিন এই উৎসবটা আমার খুব ভালো লাগে কারণ কেক আমার খুব পছন্দের খাবার এই দিনটি আমরা খুব মনের আনন্দে এই কেক খেতে পারি এবং অন্যান্য জায়গায় আমরা পিকনিক করতে যাই সেখানে আমরা পরিবারের সবাই মিলে বা বন্ধুদের সঙ্গে গিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠি যেটা খুবই ভালো লাগে ও খুবই পছন্দের তাই ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলো ও এই উৎসবগুলো সবথেকে আনন্দের লাগে যেগুলো আমাদের একাকীত্ববোধ ও দুঃখের সময় কাটিয়ে আনন্দ দিতে সাহায্য করে